আমি দেখতাম ছোটোবেলা থেকেই আমাদের রান্নাঘরে অনেক জিনিসপত্র আছে যেমন থালা বাটি ঘটি গ্লাস হাতা খুন্তি হাঁড়ি কড়া বিভিন্ন রকমের এবার আমি দেখতাম আমার মা প্রত্যেক দিন কিছু না কিছু রান্না করছে এটা সেটা করছে এবার মা বলতো যে দিন দিন এত বড়ো হচ্ছিস রান্না বান্না কিছু শেখ দেখ আমি কী করছি না করছি এবার আমি বলতাম ধুর আমি আমার ভালো লাগে না রান্না বান্না করাটা আমার পছন্দ না এবার হঠাৎ একদিন নিজের মনে হলো কই মা এত বলে দেখি তো রান্না করে কি পারি এবার যাই হোক যখন আমি টেনে পড়ি তখন প্রথম আমি ডিম ভাজা শিখি করেছিলাম মোটামুটি ভালো হয়েছিলো একেবারে বলবো না যে খুব ভালো হয়েছিলো মোটামুটি একটা ভালো হয়েছিলো এবার সেখান থেকেই একটা ভালো লাগা এবার ইদানিং একটা নতুন ফোন কিনে ইউটিউব চ্যানেলে একটু রান্নাবান্না দেখলাম সেখান থেকে কিছু রান্না শিখলাম বাড়িতে একদিন বাবা মাংস নিয়ে আসে এবং সেখান থেকে কিছুটা মাংস আমি নিয়ে ছোট্ট করে একটু রান্না করলাম যেমন ধরো তোমার চিকেন কষা করেছি ঠিক আছে করেছি বেশ মনের মতো করেই করেছি দেখে দেখে ইউটিউব চ্যানেল এবার সবাই খেয়ে বলল খুব ভালো হয়েছে নিজেও খেলাম বেশ ভালোই লাগলো এবার ভালো লেগেছে ভাবলাম ঠিক আছে এবার থেকে রান্না করাই যেতে পারে যাই হোক বড়ো হচ্ছি রান্নাটা বেশ ভালো লাগতে শুরু করলো যখন কোথাও মেলায় যেতাম তখন সেখানে দেখতাম রান্নাঘরের অনেক আসবাবপত্র সেখানে বিক্রি হয় যেমন বাটি ঘটি কাপ প্লেট ইত্যাদি ইত্যাদি সেখান থেকে কিনে নিয়ে এসে রান্নাঘরে সাজিয়ে রাখতাম নিজের মনের মতো করে ভালো লাগলো বেশ